আমাদের এই অঞ্চলে খেলাধুলার উন্নয়নের জন্য আমাদের সামনেই একটি ক্লাব আছে সেই ক্লাবের সব সদস্যরা মিলে সবাই সাহায্য করে থাকে বাৎসরিক একটা অনুষ্ঠান করে সেখানে খেলা করানো হয় সেই খেলায় যদি কেউ ফার্স্ট হতে পারে তাহলে তাকে জেলায় নিয়ে যাওয়া হয় তারপর রাজ্যে নিয়ে যাওয়া হয় নিয়ে অনেক অনেক ছেলেরা সেই খেলা খেলে উন্নতি করেছে আমি তাদেরকে অনেক সময় উৎসাহ দিয়ে থাকি অনেক সময় যারা খেলে তাদেরকে জামা কিনে দিয়ে থাকি জার্সি জামা খেলার জুতো কিনে দিয়ে থাকি এই রকম করে আমি তাদেরকে সাহায্য করি